হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি হচ্ছে তো আমি কোয়ালিটি সব ভালো কোয়ালিটির মাল তো দোকানে রাখি ম্যাম তো আমি বড়ো বাজার থেকে ওখান থেকে আমার মাল গস্ত করি তো ওখান থেকে আমাদের জি এস টি কাটে প্রত্যেক মাল পিছু নিই মালের পিছনে একটা করে জি এস টির বিল চাপানো হয় ওখান থেকে তো আমি ভালো কোয়ালিটির মাল আপনাকে দিয়েছিলাম তো বিলটা ওই জন্যই আপনার একটু বেশি হয়েছে কিন্তু হাটের মালের সাথে আমার মালের তো তফাত অনেকটাই হবে ম্যাম তো আপনার বিল এমন কিছুই বেশি নেওয়া হয় নি ম্যাম আমাদের দু চার টাকার লাভের কারবার ম্যাম এটা তো বেশি আমি কিছুই রাখি নি ম্যাম

তো ম্যাম তো ম্যাম আমাদের বিল তো ধরো কিছু নিয়ে আসতে গেলে ভেঙে যাচ্ছে পচা বেরোচ্ছে তো ওখান থেকে আমাদের দাম দামটা একটু তুলে নিতে হয় তো আপনি আসবেন আমি আপনার রেটটা আগে পরের বারে আমি ঠিক করে ফেলবো ম্যাম হ্যাঁ ম্যাম হচ্ছে সে ময়দা হচ্ছে তো দু রকম দু রকম কোয়ালিটির থাকে ম্যাম তো আমাদের দু রকম কোয়ালিটি ম্যাম আপনাকে হয়তো ও কোন কোয়ালিটির মালটা দিয়েছে আমি ঠিক জানি না কিন্তু আমি যেই মালটা আপনাকে দিয়েছি ওটা দামি কোয়ালিটির মাল ময়দাটা হচ্ছে সুন্দর ময়দা আপনি খেয়ে দেখেছেন ওটা ভালো ময়দা ম্যাম আচ্ছা আচ্ছা ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক করে নেবো ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম আবার তালে আসবেন হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম